আমার একটিইমাত্র বোন রয়েছে যে বোনকে আমি খুবই ভালোবাসি আর আমি বা আমার বোন আমরা একই রকম হলেও আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কিন্তু অনেক অনেকে বলে যে আমরা নাকি দু বোন একই টাইপের একই রকম নাকি দেখতে আমাদের নাকি ব্যবহারও নাকি একই রকম কিন্তু আমরা জানি যে আমাদের ব্যবহার সম্পূর্ণ আলাদা আর আমরা একই রকম খানিকটা দেখতে হলেও আমাদের তাও মুখের মধ্যে অনেক আলাদা আলাদা মিল রয়েছে যেমন আমার বোন আমার থেকে একটু বেঁটে আমার বোন আমার থেকে ফর্সা আর আমার বোন আমার থেকে অনেকটাই রোগা তাই এখানে আমার বা আমার বোনের মধ্যে এতোটা মিল নেই কিন্তু সেটা লোকজন মনেই করে না তারা মনে করে যে আমার আর আমার বোনের মধ্যে নাকি অনেক মিল রয়েছে আবার আমার বোন যেসব খাবারগুলো পছন্দ করে আমি ঠিক তার উলটো খাবারগুলো পছন্দ করি আমরা একই রকম খাবার পছন্দ করি না আমার বোন এতো সুন্দর নাচ করে যে আমি তার সিকি পারসেনও নাচতে জানি না আমি নাচ আমি নাচ করার থেকে আমি গান করাটাকে বেশি পছন্দ করি আর আমি গান গাইতেও বেশি পছন্দ করি কিন্তু আমার বোন তার স্বপ্ন হচ্ছে নাচ তে সে গান করার থেকে তিনি সে নাচকে বেশি পছন্দ করে তাই এখানেই আমার বোন আমার থেকে সম্পূর্ণ আলাদা আবার আমি ব্যবহার যে সব ব্যবহারগুলো করি জিনিস সেসব ব্যবহার করা জিনিস আমার বোন ব্যবহার করে না সে সমস্ত আলাদা আলাদা জিনিস ব্যবহার করে কারণ সে ব্যবহার করা জিনিস পছন্দ করে না আবার আমার বোন যে সমস্ত বাড়ির খাবার খেতে পছন্দ করে আমি কিন্তু বাইরের খাবার একটু বেশিই পছন্দ করি আবার আমার বোন আমার থেকে দেখতে এতোটাই আলাদা যে যে যেটা বাইরের কোনো লোক আগে দেখতে গেলে তারা ঠিক বুঝতে পারবে না যে এরা একই রকম নাকি আবার আমার বোন আমার থেকে এত ফর্সা যে আমি তার গায়েও ঠেসবো না আমি তার থেকে অনেকটাই কালো বা আমার বোন পড়াশুনায় খুব একটা বেশি ভালো না কিন্তু আমার নাম্বার আমি অনেক বেশি পেয়েছি পরীক্ষাতে তাই আমার বোন এদিক থেকে আমার থেকে অনেকটাই কম রয়েছে তাই এদিক থেকে দেখতে গেলে আমার বোন আর আমি সম্পূর্ণই আলাদা যে যেটা অন্য কারো বুঝতে পারে না অন্য সবাই বুঝতে গেলে তাদেরকে আমাদের দু বোনকে ভালোভাবে যাচাই করতে হবে তবেই তারা বুঝতে পারবে আমি আমার বোন সম্পূর্ণ কতটা আলাদা